আমরা পশ্চিমবঙ্গে একটি জেলায় বাস করি আমাদের এখানে ঘোরার বিভিন্ন জায়গা আছে যেমন বকখালি দাবু সুন্দরবন আমরা সেখানে ঘুরতে যাই এবং অনেক কিছু দেখতে পাই এবং অনেক আনন্দও উপভোগ করি আমাদের এখানে বাইরে থেকে বিভিন্ন লোকজন আসেন এবং ঘোরেন তারাও আনন্দ উপভোগ করেন এবং বিভিন্ন দোকানদাররা সেখানে দোকানপাতি দেন বিভিন্ন রকমের খাওয়ার পাতি নিয়ে বসেন তারা সেগুলো সেল করেন তাদের কাছে বাইরের লোকেরা সেগুলো খেয়ে আনন্দ উপভোগ করেন এবং খাবারগুলো খুব মজার হয় তারাও তারাও ওগুলো বিক্রি করে কিছুটা অর্থ উপার্জন করতে পারেন সবারই ভালো লাগে এবং দিন শেষে তারা ঘুরে যে যার জায়গায় বাড়িতে চলে যান